হ্যাঁ আমি আমার পরিবারের জন্য স্বাস্থ্যকর কিছু খাবার রান্না করেছি কিছু সময়ই যেমন চিঁড়ের পোলাও এটা খুবই স্বাস্থ্যকর বলে মনে করি সাথে স্বাস্থ্যকর খাবার চিকেন ও সাথে কিছু সব্জির তরকারি এ সমস্ত খাবারগুলি রান্না করেছি এমন খাবার এগুলি স্বাস্থ্যকর বলতে তবে আমি রান্নার বিষয়ে সমস্ত কিছুটাই ভালোভাবেই জানি মায়ের কাছ থেকে সব শিখেছি তো কিছু রান্না নিজেও শিখেছি ফোন দেখে শিখেছি স্বাস্থ্যকর খাবার এগুলোই ইত্যাদি বিষয়ক আমার জানা নেই